হ্যালো আমি সৌমেনন দাস কথা বলছি হাওড়া থেকে হাওড়ার বাগনান থেকে বলছি বলছি আমি দাস ট্র্যাভেল এজেন্সির সাথে কথা বলছি তো আসলে হয়েছে কী আমি একা একা ঘুরতে খুব আগ্রহী হুম তা আমি চিত্রকূট জলপ্রপাত যেতে চাইছি তা চিত্রকূট জলপ্রপাত যেতে চাইছি আপনি যদি আমাকে একটু ট্রেন কখন কোথার থেকে যা বিষয় বা টেনের টিকিট টিকিট বা হোটেল এই বিষয়টা নিয়ে কো কোথায় থাকবো বা কীভাবে ঘুরবো এই বিষয় নিয়ে আমাকে যদি একটু বলেন এবং সেই বিষয়ে যদি একটু ব্যবস্থা করেন তাহলে ভালো হয় আপনি একটু বলুন আমি একটু শুনি আগে হ্যাঁ হ্যাঁ চিত্রকূট ছত্রিশগড়ে হ্যাঁ

আচ্ছা আচ্ছা ও আচ্ছা তা বলছি কি শুনুন এই রাত রাত ধরুন দশটার সময় আমি গিয়ে পৌঁছাব ও কি চিত্রকূটকি ওর পাশেই পড়ে না ওখান থেকে দূর আছে আচ্ছা তা হোটেলের ব্যবস্থা কেমন হোটেল রুম আচ্ছা আচ্ছা ওই ও সু ও তা ওই স্টেশন থেকে আমি হোটেল ধরুন রাত তো প্রায় দশটা বাজে বাজবে এবার ট্রেন তো আপনি বুঝতেই পারছেন ট্রেন হয়তো রাত দশটায় পৌঁছতে পারে একটু আগেও পৌঁছে গেল বা দেরি হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে এবার দেরি যদি হয়ে যায় তাহলে ওখান থেকে আমি কি গাড়ির মানে ও টোটো বা অটো আপনি তো বললেন কাছে তো ও আচ্ছা আচ্ছা তাহলে তো কোন হ্যাঁ বিশেষ করে ওই রাত্রিবেলা আমি দেখা গেল হোটেলে গিয়ে পৌঁছলাম তখন হোটেল দেখা গেল বন্ধ থাকল তখন তো একটা বিপদে পড়বো হ্যাঁ বলুন কি বল ও ও বাহ এই এই এ এটা একটা ভালো ইনফরমেশন আমাকে দিলেন হ্যাঁ অ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অবশ্যই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখুন রাখুন ওয়েলকাম হ্যাঁ